আমি শ্রীপল্লীর প্রভাবিদার অ্যাপার্টমেন্ট থেকে এক প্লেট চিলি চিকেন এবং এক প্লেট চাউমিন গড়াই রোডের কুইজিন রেস্তোরাঁ থেকে অর্ডার করেছি কিন্তু কিছু জিনিস ভুলে যাওয়ার জন্য আপনাকে আবার ফোন করলাম আমি এই খাবারগুলোর সঙ্গে দু লিটার লিমকা এবং আরও এক প্লেট চিকেন কারি ও একটা মোগলাই অর্ডার করতে চাই